শখ বা পেশা হিসাবে দৌড়ানোকে আমি ছোটবেলা থেকেই বেছে নিয়েছি কারণ আমার দৌড়ানোর প্রথম শুরু হয় আমার প্রাইমারি যে স্কুল প্রাথমিক স্কুল সেখান থেকেই আমার দৌড়ের প্রতি ঝোঁক বা নেশা ছিল না কিন্তু হঠাৎ করে একদিন স্কুলের যে বার্ষিক প্রতিযোগিতা হয় সেখানে নাম দিয়ে ফেলি এবং দৌড়াই সেই দৌড়ে আমি কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করি সেখান থেকেই আমার দৌড়ানোর প্রতি একটা আকর্ষণ বা ভালোবাসা আমি প্রায় পাঁচ বছর বয়েস থেকেই দৌড়া দৌড়াচ্ছি এবং আমি দৌড়ানোয় পর পর পর পর অনেক জায়গাতে দৌড়েছি ক্লাব বা স্কুল আমার যে উচ্চ স্কুল সেখানে আমি অনেক ছোট ছোট প্রাইজ পেয়েছি এবং আমার শারীরিক শক্তিগুলো হলো আমার পায়ের যে একটা শক্তি তা কিন্তু আমি দৌড় থেকেই পেয়ে থাকি পেয়েছি